হ্যালো এটা কি ইয়ে কারেন্ট অফিস থেকে মানে আমার বিলটা বাকি আছে কারেন্টের টাকাটা বাকি আছে আমি এটা কীভাবে শোধ করব এই টাকাটা আমার বাাকি আছে আমি এটা কীভাবে শোধ করব এটা কি আমি অনলাইনে পেমেন্ট করব না কি এটা গিয়ে আমি এটা ক্যাশে ক্যাশে পেমেন্ট করব তা যেদিন খোলা থাকবে সেদিন আমি গিয়ে ক্যাশে পেমেন্ট করব